আমি কাপড় ধোওয়ার জন্য সার্ফ ও কাপড় ধোওয়ার সাবন ব্যবহার করি এবং যখন আবহাওয়ার পরিস্থিতি সেইভাবেই যখন যেমন আবহাওয়ার পরিস্থিতি আমি সেইভাবেই কাপড় শুকনো করার ব্যবস্থা করি যেমন রৌদ্র থাকলে রৌদ্রতে আবার বৃষ্টি পড়লে বাড়ির মধ্যে কাপড় টাঙিয়ে শুকনো করার ব্যবস্থা করি আমি আমার সারাদিন ব্যবহারের জল একটা বালতির মধ্যে নিয়ে মগের মাধ্যমে ফেলি যার ফলে আমি বুঝতে পারি আমি কতটা পরিমাণ জল ফেললাম এর ফলে আমার জলের অপচয়ও কম হয়